হ্যাঁ কর হ্যাঁ করবো না করতে হবে তো করতে হবে তো আমিন টামিন ডেকে এনে সব কিছু মিটিয়ে মাটিয়ে নিয়ে সব কিছু ঠিক করে দিতে হবে নাহলে তো আবার ছেলে পিলে গন্ডগোল করবে ওদের তো অসুবিধাই হ্যাঁ গন্ডগোল হবে আমরা যা আছি আছি আমরা তো মিল মাল আছি ওরা তো গন্ডগোল করে করবে সত্যি তো এখন আমরা পাঁচিল টাচিলগুলো ঠিক করে দিয়ে যদি না হয় তালে আমিন ডেকে এনে আমিন থেকে মীমাংসা করলে আমরা পাঁচিলগুলো ঠিক করে দিয়ে নেবো ভালো হয় তাহলে আমিনের সাথে কথা কবো হ্যাঁ হ্যাঁ আমিনের সাথে কথা বলো বলে এইটা আমরা মিটিয়ে নিই ঠিক আছে ঠিক আচে হবে ঠিক আছে তো হ্যাঁ আমিনটা ডাকো আমিন ডেকে মীমাংসা করে নাও নিয়ে আমরা সেটা হ্যাঁ দ্যাখো হ্যাঁ ঠিক আছে তুমি ডেকে আনো খরচ খরচা যা হবে দুজনে ভাগ করে নেবো হ্যাঁ হ্যাঁ সেই তো

ঠিক আছে আমিন ডাকো ডেকে যা খরচ হয় আমরা দুজনেই দেবো দিয়ে ঠিকঠাক করে টায়াগুলো ঠিক করে নিয়ে নায় পাঁচিল দোবো পাঁচিল দিয়ে ঠিক করে নিতে হবে করতে হবে নায় কিছু করার নেই ওরা তো গন্ডগোল করবে ভবিষ্যতে